আমার এলাকায় এলাকায় বা কাছাকাছি কোনো বেসরকারি হাসপাতাল নেই যদিও বা থাকে এই হাসপালতালগুলিতে অ্যাকসেস যোগ্যতা এবং সামর্থের ক্ষেত্রে আমার খুবই অসুবিধা হয় না কারণ আমাদের এখানে যে কটি সরকারি হাসপাতাল আছে সেখানে পরিবহন ক্ষমতা কোর পরিবহন কর্মীদের আচরণ এবং অবস্থান খুবই কাছাকাছি হওয়ায় আর এখানে কোনো বেসরকারি হাসপাতালে আমাদেরকে যেতে হয় না যদিও বা একটি দুটি বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম আছে সেখানে খরচটা খুবই বেশি এবং ব্যয়বাহুল্য হয় সেখানে পারদর্শী কর্মী থাকলেও সেখানের সমস্ত সুবিধা এবং সমস্ত রকমের অ্যাকসেস যোগ্যতা এবং সামত্য সমস্ত কিছু ভালোভাবে থাকলেও সেখানে খরচটা খুবই বেশিই হয় সুতরাং আমার এলাকার কাছাকাছি বেসরকারি হাসপাতাল নেই এবং সে আমার এ এলাকায় একটি সরকারি হাসপাতাল আছে